নিজেরই একটি কর্ম প্রয়াসকে সার্থক করে তোলার জন্য একবার অন্তত পরিবারের বাইরে আমাকে যেতে হয়েছিলো এবং সেটি বেশ কিছু দিনের জন্য সেই সময় আমার পরিবারে একটি বিপর্যয়ও ছিলো মানে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলাম আমরা আমার মা তখন দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন স্বভাবতই দু দিক বজায় রাখার ক্ষেত্রে আমাকে যথেষ্টই সচেতনভাবে ব্যাপারটাকে সামলাতে হয়েছিলো